হ্যাঁ বলছি আমাদের বাড়িতে আঠেরো ব আঠেরো বছরের কম বয়সী ছেলে আছে তাহলে তার অ্যাকাউন্ট করতে কী কী লাগঝে

সব জেরক্স না অরিজিনাল কী কী লাগ ও কবে যাবো আর টাকা লাগবে কি

কত টাকা রাখা যাবে আচ্ছা ঠিক আছে হুম হুম